ভারতে আমরা বাঙালিরা আমরা সকলেই চা খেতে পছন্দ করি শীতের দিনে তো খুব বেশি দুবার তিন বার হলেও অসুবিধে নেই এবং গরমের দিনেও সকালে একবার চা খাওয়া হয় তো চা খুব বানাতে ভালোবাসি কারণ চা শুধু জল চিনি আর চা দিয়ে ফুটিয়ে নিলেই হয় না তাতে যদি একটু আদা গোলমরিচ ইত্যাদি দিয়ে করা হয় সেটা খুব সুন্দর সেন্ট ছাড়ে এবং তাতে যদি একটু দুধ দেওয়া হয় সেই দুধ চা এবং আদাসহ এলাচ দিয়ে সে আরও খুব সুন্দর লাগে তাই আমরা বাঙালিরা এভাবেই চা বানাই